হ্যাঁ কীরকম জুতো আপনার লাগবে আপনি বলুন পায়ে আঘাত লেগেছে সেজন্য জুতো নেবেন তা পায়ে কি হাড়ে চোট হয়েছে নাকি কেটে গেছে হাড়ে চোট হয়েছে সামনের দিকে না গোড়ালিতে ঠিক আছে আপনার গোড়ালি খোলা একটা নরম ফোমের টাইপের জুতো দেখাব কি গোড়ালির দিকে খোলা দেখাব না কি হালকা ঢাকা দেখাব হ্যাঁ ঠিক আছে আচ্ছা আরেক রকমও আছে গোড়ালির দিকে ঢাকা আছে আবার সামনের দিকে একটু খোলা আর আরেক ধরনের আছে গোড়ালির দিকে ঢাকা নেই সামনে একটু ঢাকা আছে ঠিক আছে জুতোটা যেটা গোড়ালির অংশ ঢাকা আছে সামনের দিকেও উপরের অংশটা ঢাকা আঙুলের দিকটা খোলা ওই জুতোটাই বোধহয় আপনার পক্ষে ভালো হবে ওটার দাম পড়বে সাড়ে চারশো টাকা দেখুন এটা বিশেষ আঘাতের জন্য বিশেষ ধরনের জুতো তো এগুলোর দাম একটু বেশিই হয় কমের মধ্যে বলতে এই জুতো চারশো টাকার মধ্যেও আছে সাড়ে তিনশো টাকার মধ্যে তা সেটা নরম অংশ নরম ভাবটা একটু কম হবে তো নরম ভাব যেটা কম হবে ওটা সাড়ে তিনশো টাকায় পেয়ে যাবেন আপনাকে কি ওটা দেখাব বা ওটা দিয়ে দেবো ঠিক আছে আপনি ওটা চারশো টাকা করে দেবেন আপনার আঘাতপ্রাপ্ত পায়ের পক্ষে ওই জুতোটা বেশ ভালোই হবে হ্যাঁ ওটাই নিয়ে নিন